আমি এক জায়গায় গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম প্রচুর পাখি আছে সেই পাখি খুব ভালো লাগছিলো তারপরে দেখলাম একটা পাখি খুব সুন্দর সেই পাখিটা আর পিছু পিছু গেলাম গিয়ে দেখলাম ওখানে মানে বাসার ভেতর ঢুকে গেছে বাসার ভেতর ঢুকে গেছে আমি কাছাকাছি গিয়ে দেখছি উঁকি মেরে যে পাখিটা ঢুকে গেছে কী করছে ওর মধ্যে তারপর দেখলোম ওর ভেতরে ডিম আছে ওই ডিমের কাছে যখন কাছাকাছি গিয়েছি পাখিটা তেড়ে আমার দিকে দৌড়িয়ে আসছে মানে খুব রাগি পাখি ওই কারণে আমার কাছে দৌড়িয় দৌড়িয়ে আসছে দৌড়িয়ে আসার পরে আমি তো ছুটে পালাচ্ছিলাম যে আমাকে কামড়ায় না কামড়ায় ওই জন্য আমি ছুটে পালাচ্ছিলাম তারপরে দেখলাম খানিকটা দূরে এসে দেখলাম পাখিটা পি দাঁড়িয়ে গেছে হাঁপিয়ে গেছে আমিও হাঁপিয়ে গিয়েছি ও পাখিটা ডালে বসে আছে আমি পিছু পিছু চলে এলাম এসে খানিটা দূরে এসে দেখলাম হ্যাঁ পাখি আছে আরও কত পাখি আছে তারপরে দেখলাম একটা কালো পাখি দেখা যাচ্ছিলো সেই কালো পাখিটার পিছ নিলাম নিয়ে কাছাকাছি গিয়ে দেখলাম বাসার ভেতর সে একটা বাসার ভেতর ঢুকে গেছে গিয়ে দেখলাম একটা বসে আছে ওর ভেতরে পাখি এই গিয়ে ঢুকে গেছে

দৌড়িয়ে এসে আমার দিকে চুপচাপ দেখছে আমি তো ভয়েতে পালিয়ে গেলাম আর আমি পিছনেই তাকাই না আমি জানি ও আমাকে দেখছে মানে আমাকে নিশ্চয়ই আমাকে ফলো করছে বা কামড়ে ধরবে এই কারণে আমি পালিয়ে এলাম এসে বাড় আস্তে আস্তে আস্তে আস্তে আস্তে চলে এলাম বাড়ি এলাম দেখি ওখানে অনেক পাখি চড়ছে আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বা দুটো মানে ভাত দিয়েছি খুঁটে খুঁটে খাচ্ছে যে যেটা বলা হয় যে শালিক পাখি বাড়ি বাড়ি ঘোরে আমি উঠানে মানে কাজ করছিলাম বা রান্না করছিলাম দেখি কটা পাখি এসে ঘুরছে দুটো ভাত ছড়িয়ে দিলাম দেখি পাখিগুলো খুঁটে খুঁটে কী সুন্দরভাবে খাচ্ছে আমি বসে বসে দেখতে থাকলাম খুব ভালো লাগছে আমাকে পাখিগুলো দেখতে তারপরে একদিন মাঠে গরু নিয়ে গিয়েছি গরুটা বাঁধতে গিয়েছি দেখলাম গরুর খোঁটা মারছি দেখি কত পাখি বসে আছে আমি দেখছি পাখিগুলো মাঠে গিয়ে দেখছি যে পাখিগুলো বেশ ঘাস বা ঘাসের দানা খুঁটে খুঁটে খাচ্ছে তারপরে দেখলাম